লেখার পরামর্শ বলতে আমি স্বনির্ভর গোষ্ঠীতে কাজ করি সেখানে বিভিন্ন মহিলাদেরকে দেখিয়ে দেওয়া হয় কীভাবে তারা কাজগুলো করবে তারা কীভাবে লিখবে তাদেরকে শিখিয়ে দেওয়া হয় দ্বিতীয় হচ্ছে কবিতা আমি কবিতা লিখতে ভীষণ ভালোবাসি এবং আমার স্বামীও কবিতা লেখে তার কাছ থেকে আমি এটা দেখেছি যে কবিতা লিখেছে ভীষণ উৎসাহ পেয়েছে সেটা দেখে আমিও কবিতা লিখতে শুরু করি তো কবিতা লিখি এবং কবিতা সবাইকে শোনাই দেখাই সবাই এটা দেখে আনন্দ পায় এগুলোই করা হয়